পশ্চিমবঙ্গের শিল্প এবং কারুশিল্প নৈপুণ্যের কাজগুলিকে বৈদিক সম্পত্তি বা কপিরাইটের সমস্যাকে বিভিন্ন ভাগে মোকাবিলা করতে পারে একটা হচ্ছে ডিজাইন সংশোধন করে বিভিন্ন ধরনের ডিজাইন যেগুলো অনেক মানুষের অপছন্দের হতে পারে সেরকম ডিজাইনকে আমরা পরিবর্তন করে সংশোধন করতে পারি এছাড়া লাইসেন্স চুক্তি বিভিন্ন লাইসেন্স যেগুলো একটা সময়ের পর কাজ করে না নতুনভাবে লাইসেন্স করাতে হয় সেই লাইসেন্সগুলো করানোর দরকার আছে এবং চুক্তিপত্র যে কোন কাজ করার আগে সেইটাকে কোন কিছু বিষয়ের উপর চুক্তিপত্র করাটা খুব দরকার বলে মনে করা হয় আইন যে কোনো কাজের আগে যেগুলো আইন নিপন্ন কাজ সেই কাজগুলিকে আইন দ্বারা সংশোধন করা বা আইনের কাছে বিচার করানো দরকার বলে আমরা মনে করি লাইসেন্স বলতে আমরা বলতে পারি যানবাহনে ক্ষেত্রে যে নতুন যানবাহন যেইটিগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোতে যদি আমরা লাইসেন্স না করি রাস্তায় পুলিশ বা প্রদর্শনপক্ষ আমাদের আটকাতে পারে তাই আমরা মনে করি এইগুলিকে সংশোধন করা আগে দরকার এবং ডিজাইন বিধিমালা বিভিন্ন জনের কাছ থেকে মতামত নিয়ে আমাদের ডিজাইন প্রদর্শন করাটা উচিত এক্ষেত্রে নৈপুণ্য এবং শিল্প কাজ আরও সুন্দরভাবে গড়ে উঠবে আরো সুন্দরভাবে বৃদ্ধি পাবে তাই আমাদের এইভাবে কাজ করা উচিত বলে আমরা মনে করি